আজ সমস্ত বিশ্বের সাথেও ভারত বিভিন্ন পরিবেশগত সমস্যাগুলির সম্মুখীন হয়েছে গত কয়েক বছরে আমাদের চারপাশে পর্বত্য এলাকায় বিভিন্ন ল্যান্ডস্কেপ হয়েছে যার ফলে সাধারণ মানুষজন অনেক মারা গেছে তাছাড়াও পরিবেশ পরিবেশগত পরিবর্তন আমাদের জন্য খুবই ক্ষতিকর নদী গ্রীষ্মকালে যেমন বেশি জল এবং তুফান প্লাবিত হয়ে গ্রামগুলোকে ডুবিয়ে দেয় চাষাবাদ জমিগুলোকে ডুবিয়ে দেয় তেমন বর্ষাকালে জল না হওয়ার ফলে নদীতে জল থাকে না বনগুলি ধীরে ধীরে কাটার ফলে আমাদের পরিবেশে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে তাছাড়াও মাটিও বর্তমানে বিষাক্ত হয়ে পড়েছে এই সারা বছর গ্রীষ্ম যেমন সারা ঋতুতে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে গরম বাড়তে চলেছে এর ফলে সাধারণ মানুষজন এসি ব্যবহার বাড়াচ্ছে সেই জন্য পরিবেশে আরো ক্ষতি হচ্ছে তার চেয়ে আমাদের গাছ লাগানো বেশি জরুরি বর্ষাকালে কিন্তু বৃষ্টিপাত পরিমাণ বর্তমানে কমে গেছে আবার শীতকালে শীতের পরিমাণও বেড়ে গেছে এই পরিবেশগত পরিবর্তন আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই একটি ক্ষতিকর তাই এটিকে যত সম্ভব পরিবর্তন থামাতে হবে না হলে আমাদের পৃথিবীর জন্য তথা ভারতের জন্য সমগ্র বিশ্বের জন্য এটি ক্ষতিকর প্রভাব ফেলবে